হ্যালো হ্যাঁ বলুন হ্যালো বলুন আপনার কী চাই বলুন সবরকমই আছে মোটামুটি

আমার কাছে গাজর বিনস উচ্ছে পটল মূলো সবই আছে মোটামুটি কতটা পরিমাণ লাগবে আপনার কতটা করে আচ্ছা হ্যাঁ ফ্রাইড রাইসে বিনস হবে আরও অন্যান্য যে গাজর আছে সবই পাবেন পেয়ে যাবেন আসুন না হ্যাঁ আমার কাছে টাটকা সবজিই পাবেন কারণ আমি তো বাগান থেকে কিনে নিয়ে আসি চাষিদের কাছ থেকে ডায়রেক্ট নিয়ে এসে আমি দোকানে বিক্রি করি যার জন্য আমার কাছে সবই পাবেন হ্যাঁ দাম আমার কাছে হ্যাঁ দাম রিজনেবলই হবে আমার কাছে দাম কমই হবে অন্যান্য দোকানের থেকে কমই হবে আপনি যেহেতু পরিমাণ বেশি নেবেন সেহেতু আমার তো দামটা সেইভাবে ধরতে হবে হ্যাঁ বলুন গাজর এখন চল্লিশ টাকা কেজি বিনস পঞ্চাশ টাকা হ্যাঁ পটলও হয়ে যাবে পটলের দাম এখন বেশি ষাট টাকা কেজি ফুলকপি পনেরো টাকা কুড়ি টাকা পিস সাইজ অনুযায়ী হ্যাঁ এসবে না আমি এটা মানে ভালো সাইজের কথা বলছি ভালো স্ট্যাণ্ডার্ড সাইজ ঠিক আছে আসবেন আমি দিয়ে দেবো অসুবিধা হবে না হ্যাঁ ঠিক আছে